হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন আচ্ছা হুম আমি মানে আপনি কত বাজেটের নিতে চাইছেন বলুন প্লিজ না স্যার পাঁচ হাজার টাকার তো নেই এখন সব ফাইভ জি ফোন উঠেছে আপনি একটা নিতে পারেন এই মানে ওয়ান প্লাস নর্ড সিই থ্রি লাইট আছে যেইটা ওটা হচ্ছে ও আ আপনি আট জিবি র্যাম পাবেন এবং একশো আটাশ জিবি স্টোরেজ পাবেন ওটা আপনার উনিশ হাজার নশো নিরানব্বইয়ের মতো পড়বে এবার হ্যাঁ এবার কিছু দিনের মধ্যে একটা অফার আছে আপনি এই টাইমে আসলে এখন হয়তো পেয়ে যাবেন হ্যাঁ এবারে হ্যাঁ বলুন আচ্ছা এটায় হচ্ছে ক্যামেরা যেটা আছে ক্যামেরাটা হচ্ছে বেশি ফিচার্স আছে এটাতে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আছে আর আপনার সিক্স পি লেন্স আছে এর মধ্যে তাছাড়া এলইডি লাইট আছে জুম আছে ওয়ান টু সিক্স সিক্স এরকম জুম আছে আরও অনেক ধরনের নতুন ফিচার্স এসেছে এই ফোনটাতে এটা এখন খুব চলছে বেশি তো সেটা বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো একটা ফিচার্স এনেছে এদিকে বাজেট ফ্রেন্ডলিও ফাইন্যান্সে বলতে দেখুন উনিশ হাজার টাকার যেটা আছে ওটা তো পাওয়া যাবে না আর একটা আছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে একুশ হাজার টাকার ওটা আপনি ফাইন্যান্সে পেতে পারেন আচ্ছা প্রথমে তো আপনাকে এ ধরুন এটা হচ্ছে একুশ হাজার নশো নিরানব্বই মানে বাইশ হাজার টাকার মতো আপনাকে প্রথমে পাঁচ হাজার বা ছহাজার দিয়ে নিতে হবে তারপর প্রত্যেক মাসে মাসে আপনি দিয়ে দেবেন ইএমআই ধরুন পড়বে আপনার ধরুন আপনি যদি যেরকম দিতে পারবেন তবে হাজারের নিচে হবে না হাজার করেই দিতে হবে প্রত্যেক মাসে হ্যাঁ হ্যাঁ একদম এরকমভাবে নিতে পারেন না হলে আর একটা যেটা আছে উনিশ হাজার টাকার ওটাও ভালো আছে ওটার একটু স্টোরেজটা কম আছে একশো আটান্ন জিবি আছে না না না এইটা দাদা ই ইনস্টলমেন্টে পাওয়া যাবে না আপনি একুশ হাজার টাকারটা ইনস্টলমেন্টে পেতে পারেন আচ্ছা এক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ